পরিবর্তিত জলবায়ু আপনার এলাকার কৃষিকে কীভাবে প্রভাবিত করেছে আমার এলাকার আর জমি বা জলবায়ুকে প্রভাবিত করেছে অনেক কিছুভাবে যেমন ধরুন বন্যা বন্যা বন্যায় সে আমাদের এই জমি জায়গা এখানে সব ডুবিয়ে দেয় তার জন্য এবং কৃষকরা কীভাবে এই বাঁধা এবং ক্ষতির মোকাবিলা করে দেখুন আমাদের এখানে যখন বন্যা হয় তখন বন্যা যখন যেসব জমিগুলা ডুবে যাওয়ার আশঙ্কা থাকে তখন কৃষকরা কিছুটা বাঁধ দিয়ে দেয় যাতে না সেই জমিতে জল না ঢোকে তবুও যদি জল ঢুকে যায় তারপরে সে কি ফসলগুলা নষ্ট হওয়ার আগে সে ফসলগুলা তুলে নেওয়া হয় এবং সে জলটাও কিছু সেচের মধ্যমে বা মিনি এরকম নানান যাবতীয় জিনিস আছে যার মাধ্যমে সেই জলটা বার করে দেওয়া হয় যাতে ফসল না নষ্ট হয় এবং ধরুন খরা যখন আমাদের জমিতে খরা হয় তখন আমাদের এখানে কৃষকরা কিছু মিনি এখন আগেকার যুগে যেন এসব ছিলো না কিন্তু এখনকার যুগে অনেক কিছু উন্নত হয়েছে এসব জিনিস তৈরি করেছে যেমন দরুন মিনি এরকম নানান মিনি এবং খাল থেকে জল তোলা হয় মিনি পে ম্যাশিনের মাধ্যমে সেই মিনি চালিয়ে সে খরার খরাতে কোনো ফসল ভালোভাবে হয় না কিন্তু সে খরা সব মিটিয়ে দেয় জলে থইথই করে সেই মিনি থেকে জল দেওয়ার পরে ফসল ভালোভাবে হয় এবং উৎপাদন হয় সেখান থেকে ফসল ভালোভাবে তুলে এনে খাওয়া হয়